হ্যালো হ্যাঁ বোন বল একটা টিভি কেনার কথা ভাবছিলাম রে বোন হ্যাঁ তো কি আমিও ভাবছি স্যামসংটা কিনলেই ভালো হবে বুঝলি না রে তুই জানিস না তুই তো আমার থেকে অনেক ছোট এমনকি এটা অনেক পুরনো দিনের টিভি পুরোনো কোম্পানি এটা খুব ভালো এটাতে ঝড় বৃষ্টি এগুলো এলেও চট করে মানে খারাপ হয় না এটাই নেব ভাবছি আমাদের তো বাড়ির ফ্ল্যাটটাও অনেক ছোট তো ওই জন্যে বলছি যে এটা দেখতেও ভালো লাগবে ফ্ল্যাটের তুলনায় এটা মানে পরিমাপটাও আছে বত্রিশ ইঞ্চি তো এটাই নে তো ওই জন্য তো বলছি যে ছোট ফ্ল্যাটের ডাইনিংটা এত আমাদের ছোট তো আমার তোরও একটা বাচ্চা আছে তো ও তো সবসময় কার্টুন দেখবে বড় টিভির আলোকরশ্মিটা ওর চোখে পড়বে ওটা তো বাচ্চার ক্ষতি হবে না তুই তো মানে আরে বাচ তুই বাচ্চাদের ব্যাপারটা বুঝছিস না রে তোর বাচ্চাটার ক্ষতিটা আমি কি চাইব বল ওই জন্য বলছি যে স্যামসংটা নে পুরোনো দিনের কোম্পানি অনেক ভালো এমনকি এর এটাতে আবার এটাতে আবার আমি মানে দোকানে গিয়ে জিজ্ঞেস করলাম তো বলছে দুটো স্পিকারও ফ্রি দিচ্ছে আছে বুঝলি হ্যাঁ সে আচ্ছা আচ্ছা তো ওইগুলো কি প্রয়োজন আছে বল আমাদের তো মা বাবা বয়স হয়ে গেছে ওরা কি এসব করতে পারবে ব্লু টুথ কানেকশন এসব তুই তো ভাই অফিসে তুই তো ভাই অফিসে বার হয়ে যাবি কিন্তু এবার মা বাবাই তো সবসময় সিরিয়াল দেখবে টিভি দেখবে মোবাইল দেখবে না তো ওই জন্যই বলছি যে ওরা এত বুলুটুথ এসব ইউজ ব্যবহার করতে পারবে না তো সেই জন্য আমি চাইছি যে এটাই ভালো এমনকি দোকানে গিয়ে দেখেও এলাম টিভিটা আমার খুব ভালো লেগেছে ওই ছাই ছাই কালারের টিভিটা বেশ সুন্দর আর দামটাও আমার কাছে একটু কম বলছে নেবে তো তুই আমার সাথে গিয়ে চল দেখে আয় তারপর দুজন মিলে ব্যবস্থা হবে ছোট বোনরা সবসময়ই জেদ করে আর বুদ্ধি কম হয় ওই জন্যেই বলছি একবার চল বোন দেখে আসব দুজন মিলে তারপর দেখা যাবে তুই খুব জেদি তো এই টিভিটা তো ভালো রে ওরা তো বোঝে না কিন্তু যেই মানে কোম্পানিটা ভালো সেটাই তো নেব এটা অনেক পুরোনো কোম্পানি অনেক ভালো ওই জন্যে বলছি আচ্ছা আচ্ছা তাহলে তোর যেটা ইচ্ছা কর আর কী বলব বাড়িতে আয় তারপর কথা হবে রাখছি আমি হুম